আমার নেওয়া সবচেয়ে আরামদায়ক ছুটি আমি কাশ্মীরেতে ঘুরতে যাওয়া আমি আমার নাতনির গরমের ছুটি যখন পড়েছিলো তখন আমি কাশ্মীরে আমরা ফ্যামিলি কাশ্মীর ঘুরতে গেয়েছিলাম সেখানে খুব মজা করেছি কেননা এত বরফ দেখেছি বরফ দেখেছি সুন্দর জায়গা গোলাপের বাগান আপেলের বাগান আঙুরের বাগান দেখে এত মজা করেছি সুন্দর জায়গা আপেল ধরে ধরেও ফটো তুলেছি তারপরে পাহাড়ে এই ওপর যখন গাড়িটা পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছে তখন মনে হচ্ছে প্রাণটা বেরিয়ে যাবে এমন অবস্থা আর এত সরু রাস্তা পাহাড়ের ওপর দিয়ে তো সরু রাস্তা সেই রাস্তা দিয়ে গাড়িটা যাচ্ছে তখন আমাদের মনে হচ্ছে কি অবস্থা এখানে তা নিচের দিকে তাকানো যাচ্ছে না নিচের দিকে তাকাতে গেলেই তখন মনে হচ্ছে শরীর কীরকম করছে ভয় লাগছে ভয় লাগছে এমন তারপরে কাশ্মীরে গিয়ে খুব মজা করেছি আনন্দ করেছি খুব খাওয়া দাওয়া করেছি পাহাড়ের ওপর তো থাকা তারপরে তো খুব আনন্দ খাওয়া দাওয়া যখন যেরকম বলেছি তখন হোটেল থেকে সেই খাবার তৈরি করে দিয়েছে এবং খাওয়া ভালোই খাবার তৈরি করে দিয়েছে খাওয়া দাওয়াটা করেছি কিন্তু কেনাকাটাও করেছি ওখানে একটুখানি সস্তা পেয়েছি বলে কেনাকাটাও প্রচুর করেছি খুব সুন্দর জায়গা কিন্তু আপেলও আপেল বাগানটাও খুব সুন্দর গোলাপের বাগান যা সুন্দর যেমন গোলাপ একটা একটা গাছ অন্তত সে একটা বট গাছের মতোন একটা গাছ ছোটো ছোটো গোলাপের গাছটা কিন্তু বট গাছের মতোন একটা বিশাল ইয়ে নিয়ে রয়েছে কিন্তু তার মধ্যে গোলাপ কয়েক হাজার হাজার গোলাপ হয়ে রয়েছে এতো সুন্দর দেখতেও ভালো লাগে এবং আমি অনেক প্রচুর ফটোও তুলে নিয়ে এসেছি সেই ফটো দেখার মতোন ফটো কেউ তো বিশ্বাসই করছে না আমাকে সত্যি তাই বলছে